পশ্চিমবঙ্গে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সাধারনত টাউন এলাকাতে অনেকটা সুব্যবস্থা থাকলেও এমনও একটি গ্রাম রয়েছে যেখানে এখনও বিদ্যুতের সংযোগ হয়ে ওঠেনি যেখানে যারা এই বিদ্যুতের বিদ্যুৎ চালিত যে মেশিনগুলো সেখানে ব্যবহার করা অনেকটা ব্যয়বহুল হয়ে যায় সেখানে বিপো বিকল্প ব্যবস্থা হিসাবে মেশিনের ব্যবহার করা হয় যেখানে খরচটা একটু বেশি বেশি হয় তাছাড়া যখন এই গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের একটা খুব পরিলক্ষিত হয় যেখানে তাদের চাষীদের অনেক অসুবিধার মুখে পড়তে হয়